ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান হয় যেমন হিন্দুদের যেটা হয় যুগ দুর্গা পুজো তারপরে কালী পুজো তারপরে রথযাত্রা শিব পুজো এই রকম বিভিন্ন রকম পুজোর মাধ্যমে তারা তাদের ঠাকুরকে মানে এবং তারা ধর্মীয় যে ঐতিহ্য যে আচারগুলি আছে সেইগুলোকে পালন করে এবং ধর্মীয় রীতি নীতি বলতে এখানে আমাদের এখানে যেমন শিব পুজোতে মানুষ উপোস করে সারা রাত ধরে শিবের মাতায় জল ঢালে রথযাত্রাতে সা সারাদিন ধরে মানুষ রথটাকে নিয়ে ঘুরে বেড়ায় দড়ি ধরে সবাই টেনে টেনে ঘুরে বেড়ায় জগন্নাথকে মাসির বাড়িতে দিয়ে আসা হয় তো এই অনুষ্ঠানগুলো খুব বড়ো হয় যেমন দুর্গা পুজো হয় চারিদিকে দুর্গা ঠাকুর ওঠে সেখানে মেলা হয় এখানে অনেক মেলাও আছে তাছাড়াও এখানকার মানুষ অনেক জায়গায় তীর্থ করতেও যায় এবং এখানকার পুজোতে অনেক অনুষ্ঠানও হয় অনেক অনেক সামাজিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে নাচ গান বিভিন্ন রকম জিনিস হয়